আমরা এখন স্থানীয় বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বসবাস করি এবং আমাদের এখানে তৃণমূল সরকার চলে কিছু কিছু লোক আছে যারা বিজেপিও করে আসছে বেশিরভাগ গ্রামে তৃণমূল নেতাই চলে কিন্তু কিছু গ্রামে আবার বিজেপিও চলে আসছে আস্তে আস্তে বিজেপি বেড়ে চলেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় স্থানীয় তৃণমূল নেতা হল যেমন শওকত মোল্লা ও পরেশরাম দাস ও প্রিয়াঙ্কা মণ্ডল ইত্যাদি পৌরসভা এলাকাগুলিতে গুলিতে দেখা যায় তৃণমূল বিজেপি সমান চলে কিন্তু গ্রামে বেশিরভাগ জবরদস্তি করে কিছুই হয় না ভোট নিয়ে কিছু গ্রামে এলাকাগুলিতেও ঝামেলা হয়ে যাচ্ছে কিন্তু শওকত মোল্লা যিনি তৃণমূলের নেতা এবং আমাদের এমএলএ তিনি আমাদের ক্যানিং দুই নম্বর ব্লকের অনেক কাজ করেছেন মানুষকেও নিয়ে অনেক সাহায্য করেছেন ও বাড়িতে বাড়িতে টাইম কল দিয়েছেন ও রাস্তাঘাটের বন্দোবস্ত করেছেন ও মহিলাদেরকে নিয়ে অনেক অনেক কিছুই করেছেন